আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমি সকালে নাস্তার জন্য খাবার অর্ডার দিয়েছিলাম লুচি তরকারি মাচা আর দই সকাল দশটায় দেওয়ার কথা ছিলো কিন্তু এখন দশটা বেজে সাড়ে দশটা হয়ে গেছে আমার নাস্তাটা এখনো আসে নি তাই আমি হোটেল মালিকের কাছে জানতে চাই যে ও কেন এলো না আর আমার ফোনটাই বা কেন তুলছে না